ভারতীয় মিডিয়া সম্পর্কে আমার সেরকম কোনও জ্ঞান অবগত নেই তবুও আমার যে কটা জ্ঞান অবগত আছে তার মধ্য থেকে আমি বলছি ভারতীয় মিডিয়া আমাদের তথ্য সংবাদ দিয়ে থাকে অনেক কটা সংবাদ চ্যানেল আছে যেমন এবিপি আনন্দ নিউজ চব্বিশ ঘণ্টা নিউজ জি টিভি নিউজ এর মধ্য থেকে এবিপি আনন্দ নিউজ সবচেয়ে উন্নত মানের একটি সংবাদ এর বাদেও বিখ্যাত সংবাদপত্রর মধ্যেও আছে আনন্দবাজার সংবাদপত্র বর্তমান এবং কি দৈনন্দিন সাপ্তাহিক পত্রাহ পত্রিকার মধ্যেও আছে আরও অনেক কটি সংবাদপত্র যেগুলি আমার অবগত নেই তো তার মধ্য থেকে সবথেকে ভালো হল আনন্দবাজার সংবাদপত্র যেটা হল দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া বিতে যাওয়া যে কাহিনি সেগুলো তারা তুলে ধরে বেশ কিছু আছে যেগুলো আমাদের মধ্যেও আমাদের সংবাদপত্রের মধ্যে আসে না সেগুলো ঘটে থাকে এরপর আমরা যদি বলি ভারতীয় মিডিয়া সম্পর্কে ভারতীয় মিডিয়া তো অনেক কটা মিডিয়া আছে বর্তমান সময়ে তো অনেক মিডিয়া চলছে কিন্তু এর মধ্য থেকেও ভারতীয় মিডিয়ায় সমস্ত সবক্ষেত্রেই সঠিক তথ্য সঠিক সংবাদ দিয়ে থাকে না এরা এদের টিআরপি বাড়ানোর জন্য অনেক সময় অনেক তথ্য যেগুলো ওদের কাছে নেই সেই সব তথ্য দিয়ে থাকে এই কারণেও অনেক খারাপ দিকও রয়েছে আবার অনেক ভালো দিকও রয়েছে